আমার কাছে বসন্ত ভট্টাচার্যের গোপাল ভাঁড়ের কান্ড কারখানা এবং সিরিজ বইটি আমি অনেকবার পড়েছি ছোটোবেলা থেকে পড়ে আসছি এখন যখনই সময় পাই বইটি পড়ি আমার বইটির মধ্যে খুব ভালো লাগে গোপাল ভাঁড়ের বুদ্ধির পরিচয় রাজা কৃষ্ণচন্দ্রের সভাতে যখন রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে ডাকতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেন গোপাল ভাঁড়ও উনি এসে সভাতে ওনার বুদ্ধির দ্বারা বিভিন্ন সমস্যার সমাধান করতেন এবং রাজাকে খুশি করতেন